শহরে শহরে আর গ্রামে গঞ্জে মানে শহরের যেগুলো ক্ষতি ফতি হয় সেইগুলো দেখা গ্রামে যে ক্ষতি হয় সেইগুলো দেখালে চাষবাসে অনেক ক্ষতি হয় কোথায় ডুবে যাচ্ছেে কোথায় নষ্ট হয়ে যাচ্ছে ফসলগুলো গরীবরা কিছু নিতে পারেনি এবারে শহরে কোনো কিছু হলে তখন টিভিতে দেখাচ্ছে আর গ্রাম গঞ্জে রাস্তাঘাটও ডুবে যাচ্ছে সেইগুলো কিছু করেনি তারপরে তোমার দুটো করে চাষ হচ্ছে সবজি চাষ হয় দুটো করে ধান চাষ হয় মানুষের অনেক ক্ষতি হচ্ছে আর মানুষ খেতে পাচ্ছে না মানুষ অভাবে যারা এবারে কাজকর্মও পাচ্ছে না কাজকর্মও পাচ্ছে না আর এখন ড ডুবে যাচ্ছে বন্যার মতন হয়ে যাচ্ছে তো টিভিতে দেখাচ্ছে না শহরের যেগুলো বেশিরভাগটা দেখাচ্ছে দেশের দেশের দেশের অঞ্চলের এগুলো তো দেখায় নি বেশিরভাগটা কম দেখাচ্ছে আর এবারে মানুষ কী করে খাবে ওই যাহোক করে মানে সংসার চালাচ্ছে খেটেখুটে উপার্জন করে